খামারে বা বাড়িতে কাজ করার সময় খুব আনন্দ করি হাসি ঠাট্টা মজা বিভিন্ন গল্প গান মাধ্যমে আমরা কাজকর্ম করি এই সময় লোকগান বা বিভিন্ন ধরনের গান গাওয়া হয় লোকগানও হয় লোকগানের বিষয়ে আমি একটি ছোটো করে একটি গাওয়ার চেষ্টা করছি আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকূল দরিয়ার মাঝে কূল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকূল দরিয়ার বুঝি কূল নাই রে কূল নাই কিনার নাই নাই দরিয়ার পানি